হ্যালো হ্যাঁ হ্যালো মিতাদি হ্যাঁ বলছিলাম যে একটু কোথাও বেড়াতে গেলে হয় না বাড়িতে আর ভালো লাগছে না যাবেন বেড়াতে হ্যাঁ হ্যাঁ একটু গেলে ভালো হতো তাহলে ঠিক করুন দেখি কোথায় যাওয়া যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম

হ্যাঁ তাহলে বাড়ির সকলকে নিয়ে ছেলেমেয়েদেরকে নিয়ে তাহলে একটা গাড়ি ভাড়া করা হোক নাকি না হলে কিসে যাওয়া যাবে

হুম হুম হুম হুম হ্যাঁ আর সেখানে গিয়ে ভালো লাগবে একভাবে কি বাড়িতে ভালো লাগছে ভালো লাগছে না তা সেইখানে তাহলে খাওয়াদাওয়া ঠাকুরভোগের ওখানে খাওয়াদাওয়ার ব্যবস্থা করবো তাই তো হুম হুম

হুম হুম হুম

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠাকুরের পূজা দেওয়া হলো হ্যাঁ চারদিকটা ঘুরে দেখা হলো দেখে আমরা ভোগ ভোগ খেয়ে তারপর না হয় একটু পার্কে ঘুরে এরপর বাড়ি ফিরবো ওটা করলেই ভালো হয় না

ওহো হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ একদিন যাওয়া যাক তাহলে বাড়িতে একটু আলোচনা করে নিই হ্যাঁ বাড়িতে একটু হুম হ্যাঁ সেটা একশোবার ঠিকঠাক করে না বললে তো আর অসুবিধায় পড়তে হবে না বাড়ির তাহলে আমিও বাড়ির সঙ্গে আরেকটু আলোচনা করে নিই নিয়ে কবে কি গেলে ভালো হতো ছুটিছাটা দেখে যাওয়াটাই তো ভালো হ্যাঁ সময় কোনদিন সময় হয়ে ওঠে হ্যাঁ স্কুল ছুটি থাকলো হ্যাঁ হ্যাঁ হুম হুম হ্যাঁ তাহলে ওই কথাই থাকছে ওই ফোনেই তাহলে জানানো হবে হুম হুম হুম হুম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ